হুম আগে দেখতাম কিন্তু সময়ের সাথে সাথে অনেক কিছুই পরিবর্তন হয়েছে সেহেতু আগে যেমন ফ্যামিলির সঙ্গে বসে দেকতাম এখন সেগুলো দেখা যায় না কারণ এখন সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছুই পরিবর্তন হয়েছে এবং আগে যেমন মানে সবার সামনে দেখা যেত এখন সেগুলো দেখা যায় না কারণ এখন অতটাও ভালো না যে ফ্যামিলির সামনে বসে দেখব তেমনটা আর হয় না কারণ এখন সময়ের সঙ্গে সঙ্গে বাজে বাজে সিন দেয় সেই কারণে আর সবার সঙ্গে সামনে বসে দেখা যায় না